অবশ্য যদি সুযোগ পাওয়া যায় তাহলে ভারতের শিল্প এবং শৈলীগুলো অন্যান্য দেশের কাছে অবশ্যই দেখানো যেতে পারে কেন না এই শিল্প এবং এই শৈলীগুলোই এমন এক একটা জিনিস যেগুলো আমাদের দেশের লগ্নি টেনে আনতে পারে শুধু তাতে দেশেরই উন্নতি হবে না আমাদের জেলা তথা রাজ্যেরও অর্থনীতির পুরো পরিকাঠামো বদলে যেতে পারে যদি দেখা যায় পশ্চিমবাংলা ছাড়া ভারতের অন্যান্য রাজ্যগুলোতেও সেখানেও পর্যবেক্ষ পর্যটন এমন একটা শিল্প যেখান থেকে বিদেশের বিদেশিরা আসে এবং তার থেকেই আমাদের দেশের এবং রাজ্যের তথা জেলার অনেকটা অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে তাতে এবং দেখা যায় সেসব পর্যটন কেন্দ্র বেশিরভাগ পর্যটন কেন্দ্রই সেই পাশাপাশি তাদের আঞ্চলিক যে শিল্প এবং শৈলগু্লি নিয়ে গড়ে উঠেছে এবং এর দেখা যায় যে পুরুলিয়াতে চড়িদা মুখোশে গ্রাম এমন একটা গ্রাম যেখানকার তাদের যে কলা তাদের যে শৈলী এইগুলোই হচ্ছে তাদের একটা অর্থনীতির মূল স্রোত তাই বলা যেতেই পারে যদি এই শিল্পগুলি অন্যান্য দেশে এবং অন্যান্য রাজ্যের কাছে প্রতিস্থাপন করা যায় তাহলে রাজ্য তথা জেলার অবশ্যই অর্থনৈতিক পুরোপুরি পরিবর্তন হতে পারে